আমি খুব ছোট্টবেলায় রান্না শুরু করেছি আমার বয়জ যখন দশ বছর ছিল আমি তখন থেকেই রান্না করা শুরু করেছি যখন আমি ছোটো ছিলাম আমার মা কাজের জন্য বাইরে যেত এবং সেই থেকে আমি রান্না করা শুরু করেছি আমার প্রথম রান্না ছিলো ডিমের তরকারি সেই যে অভিজ্ঞতা সেটা আমার ভীষণভাবে এখনও মনে পড়ে আমি আমার ছেলে মেয়েদের কাছে এখনও পর্যন্ত সেই গল্প বলি কীভাবে আমি রান্না করেছিলাম জীবনে প্রথমবার যখন আমি রান্না করেছি আমার সেই রান্নার অভিজ্ঞতাটা এখনও আমার মনে পড়লে আমার খুব ভালো লাগে কেননা সেই সময় আমি যে রান্নাটা করেছিলাম আমার বাড়িতে সবাই খেয়ে ভীষণ আমায় ভালো বলেছিলো এবং অনেক প্রশংসা করেছিলো তারপর থেকে রান্নার প্রতি আমার আগ্রহটা আরো অনেক বেড়ে গেছে